ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গের হুগলি জেলায় বিভিন্ন ধরনের খেলাধুলা হয় যেগুলির মধ্যে অন্যতম হলো ক্রিকেট ফুটবল হকি ভলি ব্যাডমিন্টন বক্সিং মার্শাল আর্ট চেস দাবা ইত্যাদি এই খেলাগুলি বিভিন্নভাবে খেলা হয় এর কোনো কোনোটি আউটডোর গেমস বা কোনোটি ইনডোর গেমস বা কোনোটি মাঠের বাইরে খেলতে হয় বিভিন্ন সরঞ্জাম নিয়ে বা কোনোটি কম সরঞ্জাম বা কম জায়গার মধ্যেই খেলা যায় ইনডোরের মাধ্যমে এই খেলাগুলি বিভিন্নভাবে খেলা যেতে পারে বা বিভিন্নভাবে এর সম্বন্দে আনন্দ লাভ করা যেতে পারে এবং সেই খেলাগুলির মধ্যে আমার সবচেয়ে প্রিয় হলো ফুটবল খেলা এই খেলাটি মাঠের বাইরে খেলতে হয় এর সাহায্যে শরীর মনের বিকাশ ঘটে নজন বা এগারোজন পুরো খেলা প্রয়োজন এই খেলাধুলা করার জন্য এর সাহায্যে বিভিন্ন মানুষের বিভিন্নভাবে আনন্দ লাভ করে বিভিন্ন দর্শকরা যেমন হ খুশি হয় অন অনেক দিকপাল ফুটবলারও উঠে এসেছে চুনী গোস্বামী সুনীল ছেত্রী ইত্যাদি হলো ভারতীয় কিছু ফুটবলারের নাম এছাড়াও রয়েছে বিভিন্ন ধরনের বাইরের কিছু ফুটবলার যেমন মেসি নেইমার রোনাল্ডো এরা ফুটবলকে সর্বোচ্চ পর্যায়ে লিয়ে নিয়ে গেছে তাদের দেখেই জুনিয়াররা ধীরে ধীরে শিখতে পারছে বা পারবে বলে আশা করি যার দ্বারা ভারত উন্নত হবে